আমরা কিছু মাস আগে তারাপীঠ ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে আমি আমার মা বাবা ভাই বোন দিদি দিদা আমার বর মেয়ে দিদির মেয়ে বোনের মেয়ে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমরা ট্রেনে করে গেছিলাম সবাই মিলে খুব মজা করেছি আগে থেকেই হোটেল বুকিং করা ছিল তাই আমরা তারাপীঠ পৌঁছে একটা টোটো করে হোটেলের সামনে গিয়ে নামি হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই তার পরের দিন ভোরের বেলা আমরা তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দিই খুব লাইন দিয়ে মন্দিরে পৌঁছেছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা পর তারপর পুজো দিয়ে মায়ের মূর্তি দর্শন করে খুব ভালো লেগেছিলো মন্দির থেকে বেরিয়ে আমরা সবাই একসাথে ছবি তুলি খাওয়া দাওয়া করি অনেক জিনিসপত্র কেনাকাটি করি তারপর দুপুরের লাঞ্চ করে আমরা ম্যাসেঞ্জার ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়েও আমরা খুব মজা করেছি অনেক অনেক ছবি তুলেছি আমাদের বাচ্চারা যারা ছিল সবাই খুব মজা করেছে সেখানে গিয়ে তারা বলেছে আবার কোনো একদিন সুযোগ পেলে এখানে আসবে